আমাদের এলাকায় অনেক রকমের কুসংস্কার রয়েছে যে কুসংস্কারগুলোর সাথে আমরা রোজ একটার পর একটা কাজ করে চলেছি যেমন আমরা কোথাও বাড়ি থেকে বেরোনোর সময় যদি কেউ আমাদের পিছু ডেকে দেয় তখন আমরা মনে করি যে আমাদের ওই জায়গাটি যাওয়া আর উচিত নয় বা আমাদের কিছুক্ষণ থেমে পরে যাওয়া উচিত কিন্তু এইগুলো খুবই কুসংস্কার এইসব কুসংস্কারগুলো আজকের জগতে এইসব জিনিসগুলো আর নেই আবার কালো বিড়াল বাড়িতে কালো বিড়াল যদি সামনের দিক দিয়ে পেরিয়ে যায় তখন আমরা মনে করি যে আমাদের যাত্রাটি ভালো নয় তাই আমরা ওই সময় যাত্রা থামিয়ে দিই কিন্তু আমাদের ওই কুসংস্কারগুলি মেনে নেওয়া ভালো নয় আবার রয়েছে শেয়াল যদি মুখের সামনে দিয়ে শেয়াল ডিঙিয়ে চলে যায় তাহলে সেইটাকে আমরা কুসংস্কার বলে মনে করি আর ওই কুসংস্কারগুলি আমরা খুব ভালোভাবেই মেনে চলি কিন্তু আমাদের আজকের এই জগতে এই কুসংস্কার বলে কিছু নেই কিন্তু এই কুসংস্কারগুলি খুব পুরোনো দিন থেকে হয়ে এসেছে দাদু ঠাকুমাদের আমল থেকে এই কুসংস্কারগুলি খুব বিশেষভাবে প্রচলিত হয়ে এসেছে তাছাড়াও আরও বিভিন্ন ধরনের কুসংস্কার রয়েছে যেমন ওঝা যেমন ওঝা যেসব লোক সমস্ত লোকজন রয়েছে তারা বিভিন্ন টুকটাক ওষুধ টষুধ দিয়ে বিভিন্নভাবে বশ টাইপের বিভিন্ন কাজকর্ম করে কিন্তু এইসব কাজকর্ম এখনকার দিনে সব কুসংস্কার বলে আমরা মনে করি কিন্তু এই কুসংস্কারগুলি আজকালের দুনিয়াতে বিশেষভাবে চলে এসেছে